আমি বিএন ঘাঁটি থেকে একটা কুর্তি কিনেছিলাম তার রঙটা খুব সুন্দর এবং সেটি আমার খুব পছন্দ হয়েছে দামের দিক থেকে সেটি কাপড়ের গুনগত মান অনেক ভালো